হ্যালো হ্যাঁ দাদা আমি স্বাগতা বলছিলাম দাদা আপনি কি ব্যস্ত আছেন আচ্ছা দাদা বলছিলাম কি আমাদের গ্রামে ওই কমিউনিটি উন্নয়ন প্রকল্প শুরু করার ওপর তো কিছু ভাবছিলাম তো দাদা কীভাবে কি করা যায় আপনি যদি একটু কিছু সাহায্য করতেন কিছু যদি একটু বলে দিতেন আচ্ছা দাদা মানে দাদা আমাদের গ্রামে তো রাস্তাঘাট গ্রাম মানে গ্রামে কোনোরকম কোন মিটিং বা সভার আয়োজন হলে দাদা সেরকমভাবে কথা বলবারও কোন মানে এক জায়গায় যে বসে সবাই কথা বলবে সেরকমও দাদা কোন জায়গা নেই তো সেইগুলো কীভাবে কী করলে ভালো হয় আপনি একটু বলে দিলে খুব ভালো হত হ্যাঁ হ্যাঁ দাদা একটা হলের ব্যবস্থা হলেও খুব ভালো হয় হ্যাঁ দাদা এইগুলোই একটু দরকার কারণ কি মানে দিনে দিনে রাস্তাঘাটের অবস্থা যা হচ্ছে আর তারপরে রাস্তায় লাইট নেই হয়তো আপনিও জানবেন সেটা আপনি তো এইখানে আসেন হ্যাঁ তাহলে রাস্তাঘাটে লাইট নেই তো রাস্তায় রাতের বেলায় যাওয়া আসা করতেও দাদা অনেকটা অসুবিধা হয় তো দাদা এটার একটু ব্যবস্থা করলে খুব ভালো হত আচ্ছা দাদা আচ্ছা দাদা আচ্ছা কারণ আমাদের গ্রামের রাস্তা এখন যা সবাই যেভাবে নোংরা করে রাখছে বাড়ির পাশে নোংরা ফেলার একটা যদি নির্দিষ্ট স্থান করা যায় তাহলেও দাদা খুব ভালো হয় কারণ যেখানে সেখানে নোংরা ফেলে রাখলে মশামাছির উৎপাত খুব বেড়ে যাচ্ছে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তাহলে খুব উপকার হয় আপনি একটু কিছু ব্যবস্থা নিন আচ্ছা দাদা ধন্যবাদ হ্যাঁ দাদা রাখছি তবে ভালো থাকবেন